আমি ইউটিউবে ফোন থেকে ইউটিউবে একটি রেসিপি দেখেছিলাম যে রেসিপিটি আমি তৈরি করেছিলাম কিন্তু সেইটি আমি যেহেতু যতটা আশা করেছিলাম আমার আশানুরূপ সেই রেসিপিটি ভালো রান্না হয়নি কিন্তু আমি তাহলে সেইটিকে আমি কী করব সেটা তো খাওয়া যাবে না সেই জন্য ও আমি সেইটাকে আবার প্রথম থেকে শুরু করলাম সেই খাবারটা আমার নষ্ট করে আমি আবার প্রথম থেকে শুরু করলাম আবার নতুন করে সেই রান্নাটা আবার করলাম আরও আমি বড় বাড়ির গুরুজনের কাছ থেকে পরামর্শ নিয়ে এ আমি যখন তৈরি করলাম তখন দেখলাম যে তখন দেখলাম যে আমি যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটাই হয়েছে বাড়ির বড়দের কাছ থেকে পরামর্শ নিয়ে এ আমি সেই রেসিপিটিকে পুনরায় আবার তৈরি করে ফেলেছি